হ্যালো পল্লবী হ্যালো হ্যাঁ বলছিলাম যে তুই আমার সাথে একটা শ্যুট করবি তো কবে ফ্রি হবি তুই একটুখানি বল আমাকে আচ্ছা তাহলে কালকে একটু টাইম করে বেরোতে পারবি সকালের দিকে

ভিক্টোরিয়ায় চল হ্যাঁ লোকেশানটা খুব ভালো হুম আমি চাইছি তুই ভিক্টোরিয়ায় সাদা রঙের একটা শাড়ি পর ভালো আসবে ছবিটা আর ওই দেখছি হ্যাঁ না নর্মাল একটু মেকআপের আর্টিস্ট থেকে একটু মেকআপটাও করিয়ে নে ভালো লাগবে

কীরকম না না মা যদি শাড়ি পরবি তো কোনো ওড়নার ব্যাপার নেই এখানে মানে শাড়িটা একটু আঁচলটা একটু বেশি বড়ো করতে বলবি মেকআপ আর্টিস্টকে আঁচলটা একটুখানি বেশি লম্বা করতে বলবি যাতে শুয়ে বসে আঁচলটা একটু নাড়াতে পারিস কিংবা দৌড়ে কয়েকটা ফটো তুলে দিলাম কিংবা ভিক্টোরিয়ার যে সিঁড়িগুলো থাকে সেখান থেকে একটুখানি নামলি যখন আঁচলটা নিচে থেকে গেল হ্যাঁ এগারোটার দিকে বেরোলে হবে না তোকে মিনিমাম আটটা চল্লিশের ট্রেনটা বেরোতে হবে কারণ ওটা দুপুর দুপুরে শ্যুটটা একটু ভালো হয় আর এখন তো শীতের বেলা অনেকটা টাইম গরম তো না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ভালো হবে না আম পেমেন্টটা একদিনে দেড় হাজার টাকা মতো দেবো এর বেশি পারবো না দেখ ফ্রা ফার্স্ট আমি তোকে নিয়ে করাচ্ছি আর একটুখানি দেখ না একটু ম্যানেজ কর হয়ে যাবে আর হ্যাঁ আমি একটু একদম একদম এর জন্য এর জন্যই একটু প্রাইসটা একটু কম বললাম তোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ব্লাউজটা একটু কালারফুল পরলে ভালো হবে মানে একদম যে রেড একদম যে হোয়াইট না মানে বিভিন্ন কালার থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাল্টিকালার এ সব রকমের কালার থাকবে আর একটা ভালো কথা কানেরটাও একটা মাল্টিকালারের পরিস আর গলায় যেরম একটা নর্মাল একটা সেট পরিস হ্যাঁ তুই কিন্তু বেরিয়ে পড়িস হ্যাঁ হ্যাঁ একদম একদম এই দিক থেকে একদম নিশ্চিন্ত থাক কোনো অসুবিধা নেই চোখ বন্ধ চোখ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস হুম হুম বাই